আমার বাড়িতে ভেষজ নানা ধরনের গাছ আছে যেমন তুলসী কালমেঘ আর আছে নিম সর্পগন্ধা এই সমস্ত গাছ আর তার সাথে সাথে রয়েছে শিউলি গাছ এই গাছগুলো আমার বাড়িতে লাগানো থাকে আর আমি মনে করি সত্যিই ভেষজ উদ্ভিদ খুবই শরীরের জন্য উপকারী তুলসী পাতা নিয়মিত তুলসী পাতা মধু দিয়ে সকালবেলা খালি পেটে সেবন করলে বড় রকমের ঠান্ডা সর্দি কাশি সমস্ত কিছু নির্মূল করে দেয় আর তার সাথে সাথে শিউলি পাতার রস যদি কোনো ব্যক্তির ক্রমাগত জ্বর হতে থাকে জ্বর না ছাড়তে চায় তাহলেও শিউলি পাতার রস খাইয়ে দিলে তার জ্বর সহজেই কমে যায় পরপর অবশ্য তিন দিন শিউলি পাতার রস খাওয়াতে হবে আর তার সাথে সাথে কালমেঘ আর নানা ধরনের ভেষজ উদ্ভিদ শরীরে খুবই উপকারদায়ী ওষুধ যেমনভাবে শরীরে ওষুধ খেলে শরীরের নানা রকম ক্ষতি হয় কিন্তু ভেষজ উদ্ভিদ সেবন করলে শরীরের কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না বরং ভালো হয় আর রোগ জ্বালা ভেতর থেকে নির্মূল হয়ে যায় এর ফলে আমার মনে হয় প্রাথমিক চিকিৎসা অনুযায়ী আয়ুর্বেদিক ও ভেষজ উদ্ভিদ দিয়েই কাজ চালানো উচিত তাহলে ওষুধের প্রয়োজন হবে না যদি না হয় তখন ওষুধের দিকে যাওয়া ভালো কেননা এতে শরীরের ক্ষতি হয় বেশি